আমি বাকি জিনিসগুলির সাথে আমার লেখাটিকে সর্বপেশা হিসেবে পরিচালনা করতে চাই কারণ আমি লেখা বা আমার লেখার সবথেকে আমি খুবই ভালোবাসি এবং আমি পড়াশোনা করতে চাই এবং এর জন্য যা করতে হয় করতে চাই এবং আমি সাধারণত রাত্রিবেলায় লিখি রাত্রিবেলায় পড়া করে ওঠার পর আমি লিখি এবং এর ফলে আমার যে মাইন্ডসেট সেটা খুবই ফ্রেশ হয় রাত্রেবেলা এবং এর ফলে আমি খুব খোলা মনে লিখতে পারি এবং এমন আনন্দের জায়গা আছে যেখানে আমি বসে লিখতে পছন্দ করি সেটা হচ্ছে আমার বেডরুম আমি বেডরুমে আমার পড়ার টেবিলে বসে খুবই নিরিবিলিতে চুপচাপ বসে লিখতে পছন্দ করি